আমার কাছে সংগ্রহ করা বহু পুরানো দিনের মুদ্রা আছে একদম অনেক অনেক বছর আগেকার একটা এক পয়সা এক টাকার কয়েন দু টাকার কয়েন তারপরে কুড়ি পয়সা দশ পয়সা দু পয়সা পাঁচ পয়সা আগেকার দিনে অনেক অনেক আগে যখন তামার ছোট্টো ছোট্টো যেসব মুদ্রা ছিলো সেই মুদ্রাও আছে তারপরে এসেছিলো এই অ্যালমুনিয়ামের পাতের উপরে পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা সেই সব মুদ্রাও আমার কাছে সংরক্ষণ করা আছে কেনো না এটা একটা আমার নেশা পুরানো দিনের জিনিস আমি খুব সংগ্রহ করে রাখি আর কেনো জানি না আমার এগুলো ভালো লাগে জমিয়ে রাখতে এখন শুনছি না কি ওই সব অনেক অনেক পুরানো দিনের মুদ্রার প্রচুর লোকে দাম দিয়ে দিয়ে কিনে নিচ্ছে কিন্তু আমি ওই সব মুদ্রা বিক্রি করতে রাজি নই যতই বলুক যে এগুলোর এতো দাম আমার মানে সংগ্রহ করে আমার কাছে রাখাটাই হলো আমার একটা শখ আবার ওই মুদ্রাগুলো মাঝে মাঝে বের করে দেখি আর যে মুদ্রাগুলো যে জায়গাটাতে রাখি না সেটাও আমার ঠাকুমার দেওয়া একদম বহু পুরানো একটা তামার কৌটো সেই কৌটোর মধ্যেও ওই মুদ্রাগুলো আমি রেখে দিই আ অনেক অনেক আগেকার দিনের ওই সব মুদ্রাগুলো যেমন ব্রিটিশ আমলের বহু মুদ্রা আমার কাছে আছে বিভিন্ন রকমের এক টাকা দু টাকা তারপরে পাঁচ পয়সা দশ পয়সা সব রকমের ব্রিটিশ আমলেরও আমার কাছে আছে অনেক দিনের সেই সব মুদ্রাগুলো আমি খুব যত্ন করে সংগ্রহ করে রেখেছি আর এগুলোর কাছে আমার মূল্য অন্য কিছুই না যে কোনো পুরাতন জিনিসকে আঁকড়ে ধরে থাকা যে কতো দিন আগে কীরকম ছিলো সেই সময়কার মুদ্রা তারপর অনেক অনেক মুদ্রাতে সেই সময়কার কোনো রাজার ছবি এইসব আছে তাহলে ওইগুলো যে দেখে জানতে পারা যে তখন কীরকম কি ছিলো আর ওগুলোকে আমার কাছে আমার কাছে মূল্য বলতে আমার পুরানো জিনিসের আমার কাছে খুবই কদর আমি ওইগুলো কোনো টাকার বিনিময়ে আমার কাছে মূল্য নয় আমার কাছে ওগুলো আমার মূল্য যে ওগুলো সাবেকি জিনিস বলে